আমি একটা প্যান্ট কিনেছিলাম প্যান্টটা এত সুন্দর পরেও এত আরাম এত নরম প্যান্টটা পরে আছি বলে মনেই হচ্ছিল না এত সুন্দর নরম প্যান্টটা এবং এত পরিমাণে হালকা কিন্তু আমার বন্ধুরাও বলছে যে আমিও তোর মতন এরকম প্যান্ট কিনব কোথায় কিনেছ চল তোর সাথে যেয়ে প্যান্টটা কিনব হ্যাঁ প্যান্টটা আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে এখন সেই কোম্পানির প্যান্ট ব্যবহার করছি প্যান্টটা এত সুন্দর এত মসৃণ